পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু শীত গরম বর্ষা তিনটিরই প্রধান্য আছে গরমকালে মানুষের খুব কষ্ট হয় মানুষ বাইরে বেরোতে পারে না বাড়ির মধ্যেই থাকে এবং ঠান্ডা জাতীয় খাবার খায় শীতকাল শীতকালে মানুষের এত শীত পড়ে যায় মাঝে মাঝে মানুষের দরজা জানালা সব বন্ধ করে রাখে মানুষ তাদের খুব অসুবিধে হয় এবং তারা বাড়িতে শীতকালের সময় পীঠে সীতাভোগ আলুর দম সন্দেশ বিভিন্নরকম জিনিস রান্না করে খায় শীতকালে এবেলার তরকারি ওই বেলা খাওয়া যায় কোনো অসুবিধে হয় না সীতাভোগ রান্না করলে সেটাও রয়ে যায় বর্ষারও খুব বেশী পড়ে না বর্ষার সময় মাঝামাঝি বর্ষাটা হয় বর্ষার সময় মানুষ চাষবাস করে কোনো অসুবিধে হয় না